আমি রান্না করার সময় অনেক সতর্ক থাকি কারণ রান্নায় যদি একটু বেশি নুন পড়ে যায় খেতে ভালো লাগে না তেমন রান্নায় মশলা ঠিক করে দিতে হয় যাতে দেখতে খুব সুন্দরও লাগে আর খেতেও খুব ভালো লাগে হয়তো বেশি আলু ভেজে গেলে সেই আলু আর খেতে ইচ্ছে করে না রান্নায় তেলের পরিমাণ একটু কম রাখি কারণ তেল খেলে শরীর খুব খারাপ করে আর এই গরমে যদি কেউ তেল খায় তাহলে তার তো শরীর খারাপ করবেই তাই আমি সবসময় রান্নায় একটু তেল কম দিই কিন্তু মশলা আমি দিই যাতে খাবার খেতে ভালো লাগে যদি কম মশলায় রান্না হয় তাহলে মানুষের খেতে ভালো লাগে না খাবার আমাদের বাড়িতে কেউ খাবার খেতেই চায় না তাই আমাকে একটু রান্নায় মশলা বেশি দিতে হয় আর নতুন নতুন রান্না করি আমি মাঝে মাঝে কারণ একই খাবার যদি কেউ প্রতিদিন খায় তাহলে তার সেই খাবার আর খেতে ইচ্ছে করে না সেই খাবারে অরুচি চলে আসে যদি একটু খাওয়ার পরিবর্তন হয় তাহলে খুব ভালো লাগে খাবার খেতে